আমি রাজস্ব উৎপাদন করার জন্য খামারের পশুদের বিভিন্নভাবে ব্যবসায়িক কাজে লাগানোর চেষ্টা করবো যে বিভিন্ন খামারে যেমন যদি সেটা গরুর খামার হয় বা ছাগলের খামার হয় বা মুরগির খামার করা যায় তাহলে গরুর খামারের ক্ষেত্রে যাতে গরু বেশিভাবে দুগ্ধ উৎপাদন করতে পারে তার ব্যবস্থা করতে হবে ছাগল যাতে ছাগলের ওজন যাতে খুব তাড়াতাড়ি বাড়ে তার ব্যবস্থা করা যাবে আর মুরগিতে